আমি খুব ভালো জাতের ছাগল গরু পুষতে চাই কারণ তার একটাই কারণ যে আমরা যদি বেশি ছাগল গরু পুষি তার থেকে আমরা কোনো বড়ো জাতের যদি ছাগল পুষি কিংবা গরু পুষি তা তাতে আমরা অনেকটা অনেকটা লাভজনক ব্যবসা কারণ ছাগল পুষে যা বছরে দুবার বাচ্চা হয় তার থেকে সেই বাচ্চাগুলোকে বড়ো করলে একটা দেশি ছাগলের মাংস যেখানে পাঁচ ছয় কেজি হয় সেখানে বিদেশি ছাগলের মাংস পনেরো ষোলো কেজি হয় কিংবা তার বেশি হয় বড়ো বড়ো হয় তাদের খাওয়াও আলাদা তারা তাদেরকে বিক্রি করে আমা আমি অনেকটা মানে বাজার থেকে অনেকটা লাভ টাকা ইনকাম করতে পারি আর বিভিন্ন ধরনের ছাগল দেশি ছাগল হলে যা রোগ হয় এই সব তার জন্য আমাদের বিদেশ বিদেশি ছাগল বড়ো ধরনের ছাগল পুষে উপকৃত হই এছাড়া যদি আমি যদি জার্সি গরু দেশি গরুর থেকে জার্সি গরু কিংবা বড়ো জাতের কোনো গরু পুশি তার থেকেও আমি অনেক লাভজনক হতে পারি কারণ একটা দেশি গরু যেখানে দুধ এক থেকে দেড় কিলো দু কিলো দেওয়া হয় সেখানে জার্সি গরু কিংবা বড়ো জাতের কোনো গরু আমার দুই বেলার ধরে আমার সাত আট কেজিও দুধ দেয় যা আমি বাড়িতেও খেতে পারি এবং বাড়িতেও খেতে পারি এবং আমি বাজারে বিক্রি করতেও পারি পাশেও বাড়ি গ্রামেও বিক্রি করতে পারি তা থেকে আমি কিছু টাকা ইনকাম করতে পারি সেই জন্য আমার সব সমময় ভালো জাতের গরু হোক ছাগল হোক নিলে ভালো হয় আর দেশি গরু যা আমাদের কোনো ও প পুষলে ওর মানে বিদেশি জার্সি করেও যেমন বাইরে বাইরের খাবার না খেয়ে তারা বাড়িতেই সব খাবারগুলোই খায় আর দেশি গরু বিভিন্ন রকম রোগ হয় যা ওরা বাইরে ওদের বাইরে বের করতে হয় এই জন্য আমরা জার্সি গরুই বেশিরভাগ বাড়িতে রেখেই পষতে পারি ঘরোয়া পদ্ধতিতে আর এদেরকে সুস্থ সুস্থ রাখতে গেলে আমাদের ঠিক ঠাক খাওয়ার খাওয়াতে হবে ঠিক পানীয় শুদ্ধ পানীয় জল খাওয়াতে হবে এবং এই সব গরু ছাগলেরা শুকনো খাবার খোল ভুষি ভুট্টা এসব বিভিন্ন ধরনের খড় যা খায় ঘাস সবুজ ঘাসও খায় এর জন্য এর জন্য কী হয় আমাদের মানে বড়ো কোনো জাতের গরু হোক ছাগল হোক পুষতে আমাদের সুবিধে হয় আর এ আর আমি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে থাকি কারণ ডাক্তার ছাড়া আমাদের কেউই সুস্থ থাকতে পারি না তাই বাড়িতে যতটা ট্রিটমেন্ট করা যায় কখনও খুব গরমে ঠান্ডা জল দিয়ে কখনও একটু লবণ চিনির জল করে ঠান্ডার সময় তাদেরকে তাদেরকে একটু উষ্ণ গরম জল করে দেওয়া খুব ঠান্ডা পড়লে কিংবা বর্ষাকালে তাদের শুকনো জায়গায় রাখা তাছাড়া যদি অন্য কোনো বড়ো ধরনের রোগ হয় তাছাড়া আমরা ডাক্তারের তো পরামর্শ নিয়ে আমি ডাক্তারের কাছে ডাক্তারের পরামর্শ মতো তাদের ওষুধ খাইয়ে আমি পশুদেরকে সুস্থ রাখার চেষ্টা করি